হ্যাঁ কোভিড নাইনটিন যখন হয়েছিলো তো সমস্যা হয়েছিলো যখন মহামারী তখন তো খুবই অসুবিধার মধ্যে দিয়ে গিয়েছিলাম প্রত্যেক দোকান হাট সব বন্ধ ছিলো এবং বাস চলাচল বন্ধ ছিলো বাইক নিয়েও বেরোতে দেইনি তো সে দিক সেক্ষেত্রেও খুব সমস্যার মধ্যেই ছিলাম তো বাড়িতে তো চাল ডাল সব ফুরিয়ে গিয়েছিলো ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে খাওয়ার অসুবিধা তো প্রচুরই হয়েছিলো সেক্ষেত্রে যে বাইক নিয়ে বেরোবো তাও বেরোতে দেইনি বাইক নিয়ে বেরোলে তারা পুলিশরা এসে ফাইন নিয়ে নিতো বা বেরোতে দিতো না ভাঙচুর করতো এবং মাস্ক না থাকলে তুলে নিয়ে চলে যেতো সে সমস্যার মধ্যে দিয়েও গেছি তারপরে বাড়িতে তো সুরক্ষার জন্য তো কোনো কারোর বাড়ি যাওয়া চলছিলো না বা রাস্তাঘাটে তো বেরোনো চলছিলোই না এবং বাড়ি থেকেও আমরা বেরোতে পারছিলাম না সবাই একটা ঘরে ক মানে বন্ধ হয়ে ছিলাম এ বলেছিলো যে নিঃশ্বাসেওতেও এটা ছড়িয়ে যাবে ওই জন্য সব ঘরের মধ্যে থেকেও আমরা সবাই মাস্ক ব্যবহার করতাম এবং মাস্ক ব্যবহার করে আমরা বাড়িতে সবাই থাকতাম এবং কেউ কারোর জিনিসকে ব্যবহার করতাম না এবং যেখানে যা বলেছিলো আমরা তাই করেছি তারপরে যখন বললো যে ডোস নিতে হবে আমরা সবাই মিলে বাড়ির সকলেই আমরা ডোস নিয়েছিলাম প্রথম ডোস দ্বিতীয় ডোস তৃতীয় ডোস নিতে হয়েছিলো সময় অনুসারে নিতে বলেছিলো কারণ বাচ্চারা তো খুব ভয় পেয়েছিলো ডোসের জন্য কিন্তু বলেছিলো যে এসব ডোস না নিলে বাসে টাসে কোথাও উঠতে দেবে না সেই সমস্যার মুখে পড়বো বলে ওই জন্য সেই ডোস আমাদেরকে নিতে হয়েছিলো এবং বাড়ির সবাই নিয়েছিলো আর সেই ক্ষেত্রে তো আমাদের বাড়িরই ফ্যামেলির একজন বায়রে ছিলো তার সে তো কিছুতেই বাড়ি আসতে পারেনি সেও খুব অসুবিধার মধ্যে ছিলো টানা এক মাস কিছু খেতে পায়নি সেখানে একটা ঘরের মধ্যে বন্দি হয়ে পড়েছিলো তার অবস্তা খুবই ক্ষতিকর হয়েছিলো কঠিন হয়েছিলো তাকে রীতি মতো আমাদেরকে মানে বাড়ি গাড়ি ভাঁড়া করে তাকে নিয়ে আসতে হয়েছিলো বাড়িতে এবং তাকে ডাক্তার দেখাতে হয়েছিলো চিকিৎসা করা হয়েছিলো এবং বলেও দিয়েছিলো যে ও বাইরে থেকে এসছে ওনার হচ্ছে মহামারী হয়ে গেছে সেক্ষেত্রেও আমরা অনেক অসুবিধার মধ্যে দিয়ে গিয়েছি তো তারপর সব কিছু টেস্ট করার পর তো সুস্থ সুন্দর ছিলো তার জন্য তাকে তো বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়েছিলো সে সেদিক থেকেও আমরা সবাই মিলে মানে এই মহামারীর সময় যে সবাই মিলে আমরা যেন যুদ্ধের মধ্যে দিয়ে গেছি তো এইভাবে পরিবারের সবাইকে সুরক্ষিত রাখতে পেরেছি নিজেরাও ছিলাম তো লক্ষ্য করেছিলাম যে যাতে কোনোভাবেই না এই জিনিস না ছড়িয়ে পড়ে তা পাশের বাড়িতে এরকম হয়েছিলো তাদেরকে তো নিয়ে গেছিলো তো সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হয় নি আমরা সবাই সুস্থ সুন্দর ছিলাম